আমি গত পরশু দুপুর তিনটের সময় আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আমি এখন আবার ওই একই ক্যাবটি বুক করতে চাই আগামীকাল সকালে যাওয়ার জন্য আসানসোল থেকে রাণীগঞ্জ পর্যন্ত